পশ্চিমবঙ্গের সংস্কৃতি যে গোটা বিশ্ব জুড়ে আজ বহু বছর ধরে মানে শত শত বছর ধরে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে সেটা বলা বাহুল্য সবাই জানে তবে একজন নতুন কোন ব্যক্তি পরিচিত হচ্ছে যার আমার কাছে তিনি নতুন বন্ধু বান্ধব হলে কোন বাইরে জায়গা যখন আমি গেলাম সে ব্যক্তি কোনদিন পশ্চিমবঙ্গতে আসেনি সেখানকার সংস্কৃতির ব্যাপারে কিছুই জানেন না তবে যেটা আমাদের পশ্চিমবঙ্গে যদি আমাকে ওনাকে যদি বলতে হয় যে পশ্চিমবঙ্গের সংস্কৃতির ব্যাপারে বর্ণনা দিতে হয় তবে সেই ক্ষেত্রে আমি প্রথমেই যেটা আমাদের পশ্চিমবঙ্গের যেটা প্রথমেই যেটা আমাদের পরিচয় সেটা হলো কিন্তু আমাদের দুর্গাপুজো যেটা পুরো বিশ্বব্যাপী এবং ইউনেস্কো থেকেও যেটা আমাদের এখন মান্যতা প্রাপ্ত যেটা আমাদের গৌরব যেটা আমাদের একটা সৌভাগ্যর বিষয় সেই দুর্গাপুজো তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের যে হাওড়া ব্রিজ সেটাও কিন্তু একটা বিশ্বব্যাপী একটা পরিচয় সেটাও একটা কালচারের মধ্যে সংস্কৃতির মধ্যে আসে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের কিছু ভালো খাওয়া দাওয়া কিছু ভালো পোশাক কিছু আচার বিচার ব্যবস্থা কিছু ভালো ভাষা সেগুলো নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তবে এক কথায় তো শেষ করা যায় না পশ্চিমবঙ্গ বর্ণনা দিতে গিয়ে বহু কবি সাহিত্যিক আছেন যারা বড় বড় উপনিষদ পর্যন্ত লিখে ফেলেছেন তাই পশ্চিমবঙ্গ বর্ণনা দিতে গিয়ে আমি কিছু মেন মেন বিষয় আছে সেগুলো তুলে ধরলাম তবে এগুলোর ব্যাপারে আরো একটু আলোচনা হলে আরো ভালোভাবে আমি একজন অপরিচিত ব্যক্তিকে পশ্চিমবঙ্গের বিষয়ে জানাতে পারব